ঝাড়গ্রাম জেলার প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়ন আগে এই সব জায়গায় শুধু বেশিরভাগ জঙ্গলই ছিল কিন্তু এখন মানুষের উন্নয়ন কর্মসূচী এবং উদ্যোগের দ্বারা আস্তে আস্তে এখানে প্রাচীন মন্দিরগুলো উন্নতি লাভ করেছে এখানে আশ্রম বা বাল্মীকি মুনির তপোবন এছাড়া নদীর ধারের কিছু জায়গা এখানে পার্ক হিসাবে তৈরি হইছে এখানে মানুষ স্বাস্থ্য সেবার জন্য অনেকই চেষ্টা করছে শিক্ষার জন্য অনেক স্কুলও তৈরি হয়ে গেছে দারিদ্র বিমোচনের জন্য এরা আনুষ্ঠানিক দরিদ্রদিগকে বস্ত্র দান করে এবং নারী ক্ষমতায়নের দিকেও মানুষ এখন ভালোই উন্নতির চেষ্টা করছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এখানে রাস্তাকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে এবং পরিষ্কার করেছে স্বচ্ছ ভারত মিশন এটা শুরু করে জল বা মানুষের শিক্ষার ক্ষেত্রে আলো জ্বেলে দিয়েছে